নমস্কার হ্যালো হ্যাঁ নমস্কার দারুণ বলছেন তো দারুণ রেস্টুরেন্ট থেকে বলছেন তো হ্যাঁ হ্যাঁ আমি তো বলছি হ্যাঁ হ্যাঁ সর্বাণী বলছি হ্যাঁ আসলে আপনি তো জানেন আমি আপনাদের দোকানের ভেজ ফ্রায়েড রাইস আর পনির টিক্কি খুবই পছন্দ করি ওটা এখন পাওয়া যাবে তো অ্যাভেলেবল তো আপনাদের দোকানে এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটা কিন্তু আজকে আমাকে দেবেন হ্যাঁ হ্যাঁ আমি আবার ওটা অর্ডার করছি এছাড়া আরও তো জানেন আমার খুবই ভালো লাগে আপনারা যেটা করেন মাশরুম বাটার বাটার মাশরুম যেটা করেন ওইটা ওটাও দেবেন ওর সাথে হ্যাঁ আর স্টার্টারে কর্ন দেবেন কর্ন ফ্রাই যেটা ওটাও দেবেন আর হ্যাঁ সব কিছুতে আপনি তো জানেন আমি ঝালটা কম খাই বাড়ির লোকও ঝালটা কম খায় ওই ঝালটা কম দিয়ে কিন্তু দেবেন এগুলো আজকেই চাই কিন্তু হ্যাঁ এই তো আপনি সাতটার মধ্যে দিয়ে দিন সাতটার মধ্যে কিন্তু দিয়ে দেবেন হ্যাঁ দেখবেন মানে আমি আপনাদের দোকানের এই আইটেমগুলো ভীষণভাবে পছন্দ করি কিন্তু ওগুলো কিন্তু একদম ঠিকঠাক পাঠাবেন আর ঝালটা কম দেবেন প্রত্যেকবারের মতন যেটা বললাম ঝালটা মাথায় রাখবেন ঝালটা কম দেবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে সাতটার মধ্যে পাঠিয়ে দেবেন আর আমি অনলাইন পেমেন্ট করে দেবো কোনো চিন্তা করবেন না ঠিক আছে হ্যাঁ একই দাম আছে তো ঠিক আছে ঠিক আছে ওই একই দাম আমি দিয়ে দেবো ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ নমস্কার